এ বছর আমরা ঠিক করলাম পূজার ছুটিতে পুরীতে বেড়াতে যাবো এই শুনে আমার স্ত্রী ও ছেলে খুবই আনন্দে আত্মহারা হয়ে গেলো বাবা মাকে বললাম কিগো মা বাবা যাবে তো পুরী বেড়াতে বাবা মা বললো ঠিক আছে যাবো যথারীতি পূজার ছুটি পেয়েও গেলাম আমরা সবাই মিলে পূজার ছুটিতে পুরীতে যাবো বলে ঠিক করলাম এ বছরে পূজার ছুটিতে পুরীতে যাবো বলে প্রথমে ঠিক করেছিলাম ট্রেনে যাবো তারপর ভাবলাম যে না ট্রেনে যাবো না বাসেই যাবো বলে বাসে আমরা পাঁচটি সিট বুক করলাম যথারীতি আমাদেরকে ভালো সিটও দিয়েছিলো বাস মালিক এবং ঠিক পূজার পঞ্চমী দিনে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম দুপুর দুটোর সময় আমাদের গাড়ি রওনা দিলো গাড়িতে প্রচুর লোক প্রায় ষাট সত্তরজন লোক সবাই চেনা পরিচিত সবাই আনন্দে আত্মহারা কেউ গান করছে কেউ নাচছে কেউ বিভিন্ন ধরনের গল্প করছে এই করতে করতে ককন আমরা যে পাঁচ ঘন্টা অতিক্রম করে চলে এসছি সেটা আমাদের ভ্রূক্ষেপ নেই ইতিমধ্যে হঠাৎ করে গাড়িটি থামলো আমরা জিজ্ঞাসা করলাম গাড়িটা থামলো কেন গাড়ির মালিক বললেন যে আমরা আপাতত কোলাঘাটে এসে গেছি এখানে রাতের খাবারটা আমরা খেয়ে নেবো তখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে আমরা কোলাঘাটে নেমে রাতের খাবারটা ওখানে খেয়ে নিলাম রাতের খাবার দিয়েছিলো ভাত ডাল আলু ভাজা এবং মাছের তরকারি যথারীতি খাওয়া দাওয়া আমরা শেষ করে আবার যে যার সিটে আমরা বসে পড়লাম আমাদের গাড়িটি ছিলো ভিডিও কোচ গাড়িতে টিভিতে হচ্ছিলো কখনো সিনেমা কখনো গান বিভিন্ন লোক টিভিটাও দেখছিলো দেখতে দেখতে আমি কখন হঠাৎ ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই হঠাৎ দেখলাম ড্রাইভার হর্ন দিচ্ছে হর্নের আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেলো দেখলাম আমরা এক জায়গায় এসে গাড়িটি থেমে আছে আমি জিজ্ঞাসা করলাম গাড়িটা এখানে থামলো কেন বললো এটা এই স্থানটির নাম হচ্ছে ভুবনেশ্বর আমরা ভুবনেশ্বরে এসে গিয়েছে আমি জিজ্ঞাসা করলাম ভুবনেশ্বরে কী আছে বললো ভুবনেশ্বরে শিবের মন্দির আছে আপনারা যান পূজা দিয়ে আসুন আমরা ততক্ষণ সকালের টিফিনটা এখানে রেডি করি যথারীতি গাড়ির সমস্ত লোক গাড়ি থেকে নেমে গিয়ে যে যার বাথরুম করে স্নান টান সেরে সবাই যে যার শিব মন্দিরে পূজা দিয়ে চলে গেলো ঠিক নটা সাড়ে নটার সময় আমরা পূজা দিয়ে আবার গাড়ির কাছে চলে এলাম ততক্ষণে সকালের টিফিন তৈরি হয়ে গেছে সকালের টিফিনে ছিলো সকালের টিফিনে ছিলো লুচি ঘুগনি এবং মিষ্টি আমরা সেইগুলি খাওয়া দাওয়া করে আবার হচ্ছে গাড়িতে বসে পড়লাম গা গাড়ি রীতিমতো দ্রুততার সঙ্গে ছুটছে এবং প্রায় বারোটার সময় আমরা পুরীতে পৌঁছে গেলাম পুরীতে পৌঁছে যাওয়ার পরে গাড়ির মালিক বললেন আপনারা ততক্ষণ স্নান টান সেরে আসুন আমি দুপুরের খাওয়ার ব্যবস্থা করছি আমরা যথারীতি যে যার রুমে গিয়ে ব্যাগ রেখে দিয়ে ড্রেসটা চেঞ্জ করেই আমরা হচ্ছে সমুদ্রর ধারে চলে গেলাম সমুদ্রের ধারে গিয়ে দেখলাম কতো লোক এবং কি বড়ো বড়ো ঢেউ আসছে ঢেউ দেখে আমার ছেলে তো ভয় পেয়ে গেলো বললো বাবা এতো বড়ো বড়ো ঢেউ আমি স্নান করবো কী করে আমি বললাম ভয় পেও না বলে আমি এবং আমার স্ত্রী এবং আমার ছেলে এবং বাবা মাকে নিয়ে সমুদ্রে স্নানটা সেরে ফেললাম সমুদ্রে স্নান সেরে আমরা ঠিক দুপুর দুটোর সময় হোটেলে ফিরে এলাম এসে দেখলাম খাবার তৈরি হয়ে গেছে সেই দিন দুপুরে খাবার ছিলো ভাত ডাল সবজি এবং মাংসের তরকারি আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম কারণ সারা রাত গাড়ি চড়ে এসছি খুব একটা ভালো ঘুম হয় নি শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম আমার ঘুম ভেঙে গেলো ঠিক বিকেল পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে সবাইকে ডাকলাম ডেকে তাদেরকে তুললাম ঘুম থেকে ওঠার পরে সবাই এক কাপ করে চা খেয়ে বললাম চলো সমুদ্রের ধারে একটু ঘুরে আসি এবং সবাই ড্রেস করে আমরা সমুদ্রের ধারে ঘুরতে গেলাম গিয়ে দেখলাম সমুদ্রের ধারে কতো লোক এবং বিভিন্ন ধরনের দোকান সামগ্রী বসে আছেন কোথাও শাঁকের দোকান কোথাও মাটির পুতুলের দোকান কোথাও মনোহারী দোকান এবং কোথাও দেখলাম বিভিন্ন সামদ্রিক মাছ কাঁকড়া দিয়ে মুখরোচক খাবারের দোকান আমার ছেলে বললো বাবা আমি কাঁকড়া খাবো আমি বললাম না সামুদ্রিক জিনিস খাবার দরকার নেই হঠাৎ করে যদি কোনো কারণে শরীর খারাপ হয়ে যায় তখন তাহলে অসুবিধা হয়ে যাবে বলতে আমার ছেলে বললো ঠিক আছে বাবা আমাকে তালে একটা খেলনা কিনে দাও বলে আমি তাকে একটা খেলনা কিনে দিলাম আমার স্ত্রী একটা শাঁখ কিনলেন মা এবং বাবা মাটির পুতুল কিনলেন এবং হচ্ছে শাঁখের একটি ঝাড়বাতি কিনলেন কেনাকাটা করতে করতে প্রায় রাত দশটা বেজে গেলো আমরা রাত দশটার সময় আবার হোটেলে ফিরে এলাম ফিরে এসে দেখলাম রাতের খাবার তৈরি হয়ে গেছে সেই দিন রাতের খাবার ছিলো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন আমরা রাতের খাবারটা শেষ করলাম তখন আমাদের গাড়ির মালিক বললেন আগামীকাল জগন্নাথ মন্দিরে আমরা সবাই যাবো গিয়ে জগন্নাথ দেবের পূজা দেবো আমি জিজ্ঞাসা করলাম কটার সময় যাওয়া হবে বললো সকাল ছটার সময় আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি ঠিক ভোর চারটের সময় মোবাইলে অ্যালাৰ্ম দিয়ে রাখলাম এবং যথারীতি ভোর চারটের সময় মোবাইলে অ্যালাৰ্ম বাজলো আমি ঘুম থেকে উঠে সবাইকে ডাকলাম সবাই স্নান টান সেরে নতুন জামা কাপড় পরে সবাই মিলে জগন্নাথদেবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম জগন্নাথদেবের মন্দিরে উপস্থিত হলাম জগন্নাথদেবের সৌন্দর্য মূর্তি দেখে আমি মনঃমুগ্ধ হয়ে গেলাম সেই সঙ্গে জগন্নাথদেবের এতো বড়ো মন্দির দেখে আমার ছেলেও এবং বউও আনন্দে আত্মহারা হয়ে গেলো কারণ এই প্রথম আমরা পুরীর মন্দিরে এলাম জগন্নাথদেবের মন্দিরে পূজা টূজা দিয়ে আমরা পুরীর প্যাঁড়া কিনে আবার যথারীতি দুপুর বারোটার সময় আমরা আবার হোটেল ফিরে এলাম হোটেলে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে দুপুরে ঘুমিয়ে পড়লাম তারপরে বিকেল চারটের সময় ফোনে অ্যালাৰ্ম দেওয়া ছিলো যথারীতি বিকাল চারটের সময় ঘুম থেকে উঠে আবার আমরা এক কাপ চা খেয়ে সমুদ্রর ধারে ঘুরতে গেলাম সমুদ্রের ধারে ঘুরে বিভিন্ন কেনাকাটি করলাম আত্মীয় স্বজনদের জন্যে জামা কিনলাম কারো জন্য শাড়ি কিনলাম বাড়ির জন্যে গামছা কিনলাম লুঙ্গি কিনলাম কিনে আবার আমরা ঠিক রাত আটটার সময় হোটেলে ফিরে এলাম পরের দিন আমাদেরকে বললো আজকের আমরা হচ্ছে সাইড সিনে ঘুরতে যাবো আমরা বললাম ঠিক আছে বলে আমরা একটা অটো ভাড়া করেছিলাম অটোয় করে জগন্নাথদেবের মাসির বাড়ি পিসির বাড়ি এই সব বিভিন্ন সাইড সিনের লোকেশানগুলো আমরা ঘুরলাম ঘুরে ঠিক আবার বারোটার সময় হোটেলে ফিরে এলাম ফিরে এসে আবার সমুদ্রে স্নান করলাম স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম সেদিনও সন্ধ্যায় যথারীতি সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিলাম কিন্তু বিশেষ কোনো কেনাকাটা করি নি শুদু সমুদ্রের ধারে গিয়ে ফুচকা খেয়ে আমরা বে চলে এলাম হোটেলে ফিরলাম রাত দশটার সময় রাত দশটার সময় খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম বললো আগামী দিন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আমরা বললাম তালে উদয়গিরি খন্ডগিরি এই সব দেখা হবে না বললো হ্যাঁ ওইগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে যাবো আমরা বললাম ঠিক আছে বলে সেই দিনকে সকাল নটার সময় গাড়ি ছেড়ে দিলো প্রথমেই গেলাম উদয়গিরি সেখানে দেখলাম তারপর দেখলাম ধবলগিরি সেটাও দেখলাম তারপরে দেখলাম কোনারকের সূর্য মন্দির সেখানেতে অপূর্ব হস্তশিল্পের কাজ আমার সূর্য মন্দিরটা দেখে আমি মনঃমুগ্ধ হয়ে গেলাম তারপরে শেষে গিয়ে পৌঁছালাম নন্দন কানন এতো বড়ো চিড়িয়াখানা আমি আমার জীবনে আগে কখনো দেখি নি কতো বড়ো বড়ো বাঘ সিংহ কুমির আমার ছেলের দেখে সে তো আনন্দে আত্মহারা হয়ে গেলো নন্দন কাননটা ঘুরতে আমাদের প্রায় ছ ঘন্টা কেটে গেলো কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনকে এতো বৃষ্টি হচ্ছিলো তাই নন্দন কাননটা ঘুরতে ঘুরতে আমরা প্রায় ভিজেই গেলাম এসে দেখলাম রাতের খাবার তৈরি হয়ে গেছে রাতের খাবার খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং সারা রাত গাড়ি চললো পরের দিন এসে আমরা ঠিক ভোর স ছটার সময় আমরা আবার যথা আমাদের মোড়ে এসে উপস্থিত হলাম এই এতো সুন্দর বেড়ানোটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে